আমি গ্রাম বাংলার গৃহবধূ গ্রাম বাংলার গৃহবধূ সাঁতার শেখাতে কাউকে সাহায্য করা বলতে আমি আমার নিজের সন্তানকে আগে সাঁতার শিখিয়েছি ও শেখানো বলতে তাকেই আর পুকুরে স্নান করতে যাই অনেক বাচ্চারা যায় তাদেরকেও হেল্প করেছি মাঝে মধ্যে সাঁতার শেখা বলতে এইটুখানি আর ডুবে যাওয়ার মতো পরিস্থিতি আমার সামনে যেটা হয়েছিল সেটা হলো আমার সন্তান যখন খুব ছোট ছিল সাঁতার শেখানো হয়নি তাকে তার আগে সে একবার জলে ডুবে গিয়েছিল ডুবে যাচ্ছিল ভেসে ভেসে চলে যাচ্ছিল সেটা আমি দেখেছি সেটা হলো আমার জীবনের সব থেকে বড় মানে কঠিন পরিস্থিতি সাঁতারের দিক দিয়ে তখন আমি ভেবেছিলাম যে সাঁতার মানুষকে শেখানো উচিত যত তাড়াতাড়ি সম্ভব আর সাহায্য করা বলতে যখন পুকুরে স্নান করতে যাই অনেক বাচ্চারা যায় যারা প্রথম প্রথম সাঁতার শিখেছে শিখছে তাদেরকে সাহায্য করেছি এই হলো কি কঠিন পরিস্থিতির মধ্যে মানুষকে সাঁতার শিখিয়েছি